আমাদের এই পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউনের পাশাপাশি এলাকায় ফাঁসিডাঙা নামক স্থানটি খুব ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান এখানে আগে ফাঁসি দেওয়া হতো ইংরেজরা যে সময়ে আমাদের ভারতবর্ষে রাজত্ব করতেন সেই সময়ে ইংরেজরা ফাঁসির এই জায়গাটিকে ফাঁসির মঞ্চ ভেবে গড়েছিলেন তো এই জায়গাটিকে এখন সংরক্ষণ করে রাখার জন্য সরকার থেকে জায়গাটিকে খুব ভালো মতো বাগিয়েছেন এবং এখানে বেড়ানোরও জায়গা বলে মনে করা হয় তাই শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে অনেকেই বেড়াতে যান জায়গাটি খুব ভালো বলে মনে করেন তাছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুরে আরেকটি জায়গা আছে ডিগরির অ্যারোড্রোম নামক জায়গা যেখানে বিদেশিরা আসতেন ওখানে প্লেনে করে তারা অস্ত্র শস্ত্র নামাতেন যুদ্ধর জন্য তাঁরা ঘাঁটি বাঁধতেন আর সেই অস্ত্র টস্ত্র অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করার জন্য ওই অ্যারোড্রোম জায়গাটিকে খুব সুন্দরভাবে তৈরি করেছিলেন সেই জায়গাটি আজও সংরক্ষণ রাখা আছে এবং জায়গাটি খুব অনেকটা জায়গা জুড়েই রয়েছে